আঁকা হলো একটা শিল্প একটা কলা যেটা সবাই পছন্দ করে তো যকন ছাত্র ছিলাম ছাত্র জীবনে সবারই উদ্দেশ্য বা লক্ষ্য হলো বা কর্তব্য হলো ভালো করে পড়াশুনো করা তো পড়াশুনার পাশাপাশি সবাইর একটা এরম শখ থাকে গান করা ছবি আঁকা নাচ করা তো আমার শখ ছিলো ছবি আঁকা তো এই জন্য বাবাকে এক দিন বলেছিলাম যে আমি ছবি আঁকতে চা আঁকতে চাই ছবি আঁকা শিখতে চাই তখন বাবা আমাকে এলাকায় একজন আঁকার শিক্ষকের কাছে নিয়ে গেলেন ভর্তি করেদিলেন তো যখন প্রথম দিন আমি ক্লাসে গেলাম তো স্যার আমাকে খুব সুন্দর করে আঁকার বিষয়টা বুঝিয়ে দিলেন যে এটা একটা শিল্প খুব মনোযোগ সহকারে মন থেকে আঁকার চেষ্টা করতে হবে তালে তুমি অনেক ভালো করে আঁকতে পারবে মনের মতো করে তো স্যারের কথা মতো মনোযোগ দিয়ে আমি আঁকাটা শুরু করি তো প্রথম দিনে স্যার আমাকে শিখিয়েছিলেন আজও আমার মনে আছে একটা কী করে ঘর তৈরি করতে হয় তো স্যার প্রথমে কয়েকটা রেখা নিলেন লাইন বলা হয় যেটা ইংলিশে রেখা তো সেই রেখাগুলো জুড়ে জুড়ে অতি সহজেই একটা ঘর ফুটিয়ে তুললেন সেই ঘরের দরজা জানালা ঘরের ছাঁদ ঘরের সামনে দিয়ে রাস্তা এঁকে দেখালেন এবং যখন আমাকে রঙ করতে বললেন যখন রঙ করলাম তখন দেখলাম খুব সুন্দর একটা ঘরের ছবি ফুটে উটেছে ঠিক যেন আমার নিজের বাড়িরই ঘর তো সেদিন খুব আনন্দ পেয়েছিলাম এবং আঁকাটা যে কী উপলব্ধি করলাম তো তার পর থেকেই ধীরে ধীরে আমি স্যার আমাকে শেখালেন পাখি আঁকা গাছ আঁকা মানুষ আঁকা যখন মানুষ আঁকতে শিখলাম আমি এক দিন ভাবলাম দেখি তো পরিবারে তো আমি আমার বাবা মা ভাই বোন থাকি সবারই ছবি আঁকার চেষ্টা করি তো এক দিন আমি নিজে নিজে বসে বসে মা বাবার ছবি আমার ছবি ভাইয়ের ছবি বোনের ছবি আকলাম এঁকে যখন রঙ করলাম দেখলাম ওটা আমার পরিবারের চিত্র ফুটে উঠেছে তো যখন স্যারকে দেখালাম খুব প্রশংসা করলেন এবং স্যার আমাকে বললেন দেখলে তো যে কত সহজেই তুমি যদি মন দিয়ে নিজের আন্তরিকতার সাহায্যে ছবি আঁকো তাহলে সুন্দরভাবে তোমার পরিবারের ফুটিয়ে তুলেছো যেমন করে এরম করে তোমার শিল্পী সত্ত্বাও ফুটিয়ে তুলতে পারবে তো তার পর থেকে বুঝলাম যে এটা একটা আর্ট শিল্প তাই যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে অনেক কিছু শিখতে পারা যায় যে যেমন সময়ও কাটানো যায় তেমনি নিজের শিল্প কলারও পরিস্ফুটন করা যায় এই আঁকার মাধ্যমে